আমার প্রায় সব খেলাই বলতে গেলে কম বেশি পছন্দ যেমন ধরুন ক্রিকেট খেলা ফুটবল খেলা কাবাডি খেলা তো কোথাও কোনো খেলা হলো মানে পছন্দ না হলে একটু দেখার অনুভূতি থাকে যে খেলাটা একটু দেখে আসলে হতো না প্রায় কমবেশি সব খেলায় আমি দেখতে যাই তো তার মধ্যে সবথেকে বেশি মানে আগ্রহ এবং খুব পছন্দেরর খেলা হলো ক্রিকেট খেলা তো কোথাও যদি ক্রিকেট খেলা হবে শুনি তো সেই দিন যে কাজ থাক যে কাজ থাকুক না কেন সমস্ত কাজ মানে আগে সেরে রাখি অথবা কাজটিকে ফেলে রেখে ক্রিকেট খেলা মানে ক্রিকেট খেলা দেখতে যায় তো ক্রিকেট খেলা আমার প্রচণ্ড খুব ভালো লাগে কারণ ক্রিকেট খেলা আমার মনে হয় যে ক্রিকেট খেলা অত্যন্ত শান্ত ভদ্র সভ্য খেলা এবং ঘরোয়া খেলা তো ক্রিকেট খেলা হাত পা ভাঙার ভয় থাকে না এই কারণে ক্রিকেট খেলা আমার প্রচণ্ড খুবই ভালো লাগে যেহেতু শান্ত সিষ্ট ভদ্র ঘরোয়া খেলা